আমার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য আমি অনেক কিছুই করতে চাই যেমন এগুলো যাতে মুছে না যায় মিলিয়ে ভবিষ্যৎ প্রজন্ম যেন এগুলো দেখতে পায় যার জন্য আমার এ প্রজন্মকে আমার এই সাংস্কৃতিক দিকগুলো তাদের মধ্যে প্রদান করতে হবে যেন তারা নিজেরা ধরে রাখে এবং তাদের পরবর্তী প্রজন্মকে তারা সেগুলো দেখাতে পারে যার জন্য বর্তমান যে সাংস্কৃতিক নাটক না নাচ গান আবৃত্তি রয়েছে সেগুলো আমরা মাঝে মাঝেই সেগুলো আমার আমাদের এই প্রজন্মকে শিখিয়ে রাখতে চাই এবং এভাবেই আমরা রক্ষণাবেক্ষণ এবং সাংস্কৃতিক সম ঐতিহ্য সাংস্কৃতিক ঐতিহ্য সম্পত্তি রক্ষণাবেক্ষণ করতে চাই